হ্যাঁ হ্যালো এটা কি কাস্টমার কেয়ার ভি আই হ্যাঁ বলছি ম্যাম যে আমি মানে আমার ফোনে রিচার্জ মেরেছিলাম কিন্তু আমার যত টাকাও রিচার্জ মেরেছে আমার সেই মানে যেই রিচার্জের যে প্ল্যানটা আমি মেরেছি ওই প্ল্যান অনুযায়ী আমার ডাটা মানে অতটাও পাচ্ছি না এটা কি কোনো ইস্যুর প্রবলেম হচ্ছে আপনার ওখান থেকে একটু আমাকে দেখে কি বলতে পারবেন হ্যাঁ বলুন হ্যাঁ আমি ওটাই মনে হচ্ছিলো আমার যে কোনো ইস্যু আছে বলে এবারে ওটা কি এখন কিছু করা যাবে আপনি কি ঠিক করে দিতে পারবেন আমার এই ইস্যুটা যে আমার এত টাকা আমি ধরো মেরেছি কিন্তু হচ্ছে না এরকম করলে আমি সিমটাই চেঞ্জ কর দেবো কেন আমাদেরও একটা ইয়ে আর মানে আমাদেরও একটা হচ্ছে গিয়ে পয়সা আছে যে এরকম আমরা দিচ্ছি কিন্তু ওরকম পাচ্ছি না এগুলো করলে কিন্তু হবে হবে না

এবার যতটা সম্ভব এটা তাড়াতাড়ি সারানোর চেষ্টা করুন নাহলে আমি সিম চেঞ্জ করে দেবো কারণ আমার যে প্রি প্ল্যানটা আমি মেরেছি প্রিপেইড প্ল্যানটা ওইটা তো আমার ঠিকঠাক আমি পাচ্ছি না যদি ঠিকঠাক পেতাম তাহলে আমি নিশ্চয়ই আপনাকে ফোন করতাম না নিশ্চয়ই কোনো গড়বর হচ্ছে যে ওটার যে দেখে দিন হ্যাঁ বলুন তাহলে আমার এই প্রবলেমটা কত দিনের মধ্যে ঠিক হবে

ওকে একটু চেষ্টা করুন যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় নাহলে আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব বুঝলেন এই হচ্ছে কথা